সুইগি আমি একটার সময় এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম সাম্প্রতিক আমি ওই ঠিকানায় নেই জরুরি কাজের জন্য একটু বেরিয়েছি তাই আমি অর্ডারটি বাতিল করলাম